আমার শহর সম্পর্কে সবচেয়ে ভালো জিনিস হল এখানে ঘোরার বিভিন্ন জায়গা আছে ঘুরতে আমি খুব পছন্দ করি যখন আমি বর্ধমান শহরে এসেছিলাম তখন আমি দেখেছিলাম যে এখানে প্রতিটা জায়গাতেই কিছু না কিছু জায়গা আছে যেখানে ঘোরা যায় যার সাথে ইতিহাস জড়িত আছে এবং যেখানে কিছুটা সময়ও কাটানো যায় সবার সাথে পরিবারের সাথেও ঘুরতে যেতে পারি এখানে এই প্রিয় জিনিসগুলি এই জন্যেই আমার পছন্দ যেখানে শান্তভাবে নিরিবিলি জায়গা আছে যেমন কৃষ্ণ সায়র পার্ক সায়েন্স সিটি রমনা বাগান ইউনিভার্সিটি কল্পতরু মাঠ এছাড়া একশো আট শিব মন্দির পীরবাহারাম খোকর শাহের এসব জায়গাগুলো আমার খুব পছন্দ এসব জায়গায় গিয়ে সেখানে চুপচাপ বসে থাকা এবং আল্লার প্রতি একটা দোয়া করা এগুলো খুব ভালো লাগে গল্প করার জন্য ভালো জায়গা অনেক জায়গা আছে যেখানে ছবি তুলতেও ভালো লাগে বর্ধমানে যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টিও খুব ভালো উড়াল পুলের ব্রিজ সেখানেও গিয়ে ফটো তুলতে ভালো লাগে এবং এখানে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে সেগুলিতে যেতেও ভালো লাগে উল্লাসে যেতে ভালো লাগে উল্লাস জায়গাটা খুব ভালো ঘোরার জন্য